ভারতীয় মিডিয়া সম্পর্কে আমি মনে করি ভারতীয় মিডিয়ার দরকার আছে মিডিয়ার মাধ্যমে আমরা সমস্ত খবর বাড়িতে বসে পেয়ে যাই তবে খবরগুলো প্রাসঙ্গিক কি না সেটা বললে আমি বলব যে সো সব সময় যে সব খবর একদম সঠিক হবে এমন তো নয় কেন না সাংবাদিকরা যেভাবে যেভাবে সংবাদ সংগ্রহ করে নিয়ে এসে তাদের কাছে দেবে তার উপরে তো হয় তবে বেশিরভাগ সময়ে দেখেচি যে খুব বেশি তাতে মিথ্যা থাকে না আমার সেটাই মনে হয় আর সংবাদপত্র বলতে গেলে আমি সংবাদপত্র অমৃতবাজার পত্রিকা আর বর্তমান পত্রিকা এই দুটোই আমি পড়ে থাকি এই দুটো সংবাদপত্র আমি দেখেছি পড়ে যে না সংবাদগুলো মোটামোটি সবই সঠিক থাকে ঠিকঠাক থাকে আর নিউজ চ্যানেল বলতে গেলে আমি ওই ইটিভি বাংলা আর চব্বিশ ঘণ্টার আর নিউজ মানে খবরই আমি শুনে থাকি একদম সঠিক খবরই পেয়ে থাকি বাড়িতে বসে খবর যে আমরা পেয়ে যাচ্ছি এটাই সবথেকে বড়ো কথা